বলছি আমার বাড়িতে ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে বুঝলেন তা আপনি কবে আসতে পারবেন সারাই করতে একটু আসতে পারবেন আমাদের বাড়িতে না না আসছেই না কোনো লাইনই আসছে না ও তা ওর কীরকম চার্জ টাজ কীরকম লাগবে হুম হুম তা ঠিক আছে তাই আপনি একটু আসবেন তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা করে হুম হুম হুম হুম রাখুন আপনি কিন্তু আসবেন